দেখুন খেলার সম্বন্ধে কিছু কথা বলছি আমাদের এখানে যখন একটা অনুষ্ঠান হতো কত দিক থেকে বায়না হতো পুতুল নাচের আর দৌড় খেলার

তাই আমরা দেখতাম পাশে কত রকমের খেলাধুলা হতো মিউজিক্যাল খেলা হতো দৌড় খেলা হতো কত রকম মানুষ আসতো সেখানে দাঁড়িয়ে ওরা দেখতো

তাই দাঁড়িয়ে আমরা দেখতাম